না আমাদের গ্রামীণ এলাকায় বিভিন্ন রকমের সাংস্কৃত পুজা পার্বণ ইত্যাদি থাকার কারণে আমাদের এখানে আজকাল বাচ্চারা বিভিন্ন মাধ্যমে খেলাধুলাতে অংশগ্রহণ করে এবং ঐতিহ্যবাহী বিভিন্ন মন্দিরে যখন আমাদের সেজে উঠে সেই সময় সমস্ত পাড়া প্রতিবেশী সমস্ত মানুষের এলাকার মানুষেরা এসে সেখানে অংশগ্রহণ করে এবং সাহায্য করে একে হাতে হাতের উপর হাতে হাতে সাহায্য করে মেয়েদের ঐতিহ্যবাহী জায়গাগুলোকে পরিষ্কার পরিছন্ন করে সেখানে বিভিন্ন ধরণের অনুষ্ঠান করা ইত্যাদি করে এছাড়াও সেই অনুষ্ঠানে বিভিন্ন রকমের খেলাধুলো করানো হয় যেমন কাবাডি তারপর হচ্ছে খো খো খেলা লুকাচুরি এছাড়াও বিভিন্ন ফুটবল ব্যাটবল ইত্যাদি ভলিবল ইত্যাদি খেলা করানো হয় এবং এই খেলাগুলি বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী বা সংস্কৃতির পরিচয়গুলো ভূমিকা পালন করে এবং তার পরিচিতি হিসাবে এগুলো ব্যবহার করা হয় এই খেলাগুলি মানুষের জীবনে বা এই খেলাগুলি বিভিন্ন ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে যেমন ফুটবল খেলা এই খেলা যেখানে মানুষেরা একটা আনন্দ বা উপভোগ করে খেলাধুলো করে এবং যেখানে অনেক মানুষের সমাগম হয় এবং খেলাগুলোকে খুব ভালোভাবে পরিচালনা করা হয় এগুলি ঐতিহ্যগুলোকে ধরে রাখার জন্য এই খেলাগুলো ঐতিহ্যবাহী খেলাগুলো হিসেবে ভূমিকা পালন করে